আমার জীবনে কিছু বিজ্ঞান নির্ভর পরিবর্তন ঘটেছে যেমন হচ্ছে কম্পিউটার কাঁটা আমি যে ব্যবসা করি সেক্ষেত্রে কম্পিউটার কাঁটা একটি খুব সুন্দর জিনিস যেটা ওজন কত্তেও সুবিধা হয় এবং খরিদ্দার তিনি সরল মনে গ্রহণ করতে পারেন এটি একটি বিজ্ঞান নির্ভর জিনিস আর তাছাড়া মোবাইল ফোন মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা হয় যাতে করে ক্যাশ টাকা নিয়ে যেতে হয় না মানে অর্থনৈতিক লেনদেন হয় নগদহীন তাছাড়া বিভিন্ন বিল বা অর্ডার এই মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া হয় যেখানে খুব সহজেই বাড়িতে মাল পৌঁছে যায় অনলাইন ডেলিভারি তো আছেই সেগুলি করার জন্য মোবাইল ফোন যথেষ্ট একটা ভালো কাজ করে থাকে এবং আমরা অর্ডারের তালিকাও দিতে পারি তাছাড়া মোবাইল ফোনের মাধ্যমে কে কোথায় অবস্থান করছে কতদূরে জিনিসটা পৌঁছালো বা টাকা ঠিক মতো পেয়েছে কিনা রশিদ এবং যে অর্ডারের তালিকা সেগুলোও মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান প্ৰদান করা হয় এবং কোন জিনিস কবে প্রয়োজন সেগুলিকেও আমরা সহজে এই মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার করে আমরা মজুত করতে পারি বা বাজার দর ওঠা নামা সেটাও জানতে পারি তাই আমার জীবনে বিজ্ঞান নির্ভর পরিবর্তন আমি এই দুটি জিনিসের উপর খুব ভালোভাবে লক্ষ্য করছি এবং আমার কাজের জায়গাতেও খুব ভালো প্রভাব ফেলেছে